শিক্ষা শুধু বই খাতা পড়াশোনা বা লেখার ওপরেই নয় শিক্ষার পাশাপাশি ছাত্রদের খেলাধুলার সঙ্গে যুক্ত থাকা দরকার এতে শরীর স্বাস্থ্যের উন্নতি হয় মানসিক অবস্থান ঠিক থাকে মন ভালো থাকে শিক্ষার পাশাপাশি খেলাধুলা ছাত্রছাত্রীদের চারিত্রিক দৃঢ়তা ভাতৃত্ববোধ তৈরি করে আমাদের এলাকায় বিদ্যালয়গুলোতে বার্ষিক প্রতিযোগিতা প্রতি বছর হয় এই বার্ষিক প্রতিযোগিতায় সমস্ত ছাত্রছাত্রীরা যুক্ত হয় এবং এই প্রতিযোগিতা প্রথমে জেলাস্তর থেকে পরবর্তীকালে রাজ্যস্তর অব্দি উন্নীত হয়ে থাকে